সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আমি যেই সব জিনিস ভেবেছি সংবাদপত্র একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল সর্বদা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা সংবাদপত্র যত বেশি নিরপেক্ষ হবে তত তার দেশে জাতীয় পক্ষে মঙ্গলজনক আধুনিক জীবনে সংবাদপত্রের বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাংস্কৃতিক বিকাশ এইসব ইত্যাদি রাজনীতিক সভ্যতা যত বেশি উন্নয়ন হচ্ছে সংবাদ এ প্রয়োজনীয়তা ততই বেড়েছে শিক্ষা বিস্তার সংবাদপত্রে নিত্যনতুন আবিষ্কার বিজ্ঞানে প্রযুক্তি নানা রকম খবর শিল্প সাংস্কৃতিক খবর সাধারণ সংবাদে ভাবছেন আপনি আজকাল যে কোনও সমস্ত খবর বিশ্বাস করি কিছু কিছু জিনিস আর কিছু জিনিস বিশ্বাস করি না